আমি যেই টি শার্টটি কিনেছিলাম তার রংটা খুব একটা ভালো নয় প্রথমেই যখন আমি টি শার্টটা ধুয়েছিলাম তখনই অনেকটা রং উঠে গিয়েছিলো